পশ্চিমবঙ্গের মিডিয়ার দ্বারা অনুসরণ করা সংবাদনীতি কোডগুলি হলো তা যেগুলো নির্ভুলতা বলতে পারি নিরপেক্ষতা এবং মানুষের স্বাধীনতা মানুষকে নিজের মতো মানে নিজের স্বাধীনতায় চলা মানে সব কিছু মানে একটা নির্ভুলভাবে করা এবং এবং কোনো কিছু অন্যায় হলে সেটাকে জবাবদিহি করা তো এইগুলো পশ্চিমবঙ্গের মিডিয়া অনুসরণ অণ করে এই তো এই কোডগুলোই আমি বলব যে সে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো এইগুলো মানে অনুসরণ করে